হ্যাঁ ওই এগারোশো টাকা বস্তা ষোলোশো দুধেশ্বর আঠেরোশো নশো টাকা করে বস এখন তো মোটামোটি বাজার ভালো আছে এরপরে কী হবে কী না হবে আবার নতুন ধান উঠলি তখন দাম কমে যাতি পারে হ্যাঁ আর এখন তো মোটামোটি দাম আছে খারাপ না

তা আগে বললে সে একটা দিন ঠিক করা যাবে দু একদিন পরে না না এক্সট্রা ধান দিতে হবে না এমনি বস্তা টা আপনি কিনে দিলে সবথেকে ভালো হয় যে যে ধানের বস্তা আপনি বস্তায় পুরে রেডি করে রাখবেন এমনি বাড়তি কোনো ধান টান দিতে হবে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে